হ্যালো আমার বাড়ি দু দিন পর অনুষ্ঠান তা আমি সবজি কিনছি কীভাবে দু দিন টাটকা থাকবে সবজি

ওইভাবে রাখলে সবজি টাটকা থাকবে অসুবিধা হবে না তো তা আপনারা এইভাবে রাখেন আপনাদের নিজেদের বাগানের সবজি তা পুজোর মার্কেটিং হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তা আপনি ভালো আছেন তো হ্যাঁ তা বাড়ির সবাই ভালো আছে তো আপনার বাবার শরীর কেমন

তা পায়ের ব্যথাটা কমেছে আর আপনার বোন কেমন আছে এখন এখন কোন ক্লাসে পড়ে পড়াশোনা ভালো হচ্ছে তা আপনি সেই প্রাইভেট টিউশানি খুঁজছিলেন পেয়েছেন একটা ফোন আসছে আমি পরে কথা বলছি রাখছি তাহলে